হ্যাঁ আমি কখনো কোনো প্রতিযোগিতা বা কোথাও শো করিনি তবে ইউটিউবে আমার একটা চ্যানেল আছে যার নাম বাঙালির রান্নাঘর সেখানে আমি প্রতিদিন একটি করে রেসিপি আমি তাতে পোস্ট করে থাকি আমাদের সাধারণ খাবার দাবার যেমন বিরিয়ানি তারপরে বিভিন্ন প্রকারের ডাল তারপরে বিভিন্ন মাছের পদ তারপরে সুক্তো পাঁচমিশালি কিছু তরকারি মোমোর রেসিপি এগ রোলের রেসিপি তারপরে ফ্রাইড রাইসের রেসিপি পোলাউ রান্নার রেসিপি তারপরে আরও আমি পোস্ট করি বিভিন্ন ধরণের লাউ চিংড়ির রেসিপি তারপরে মা মাছের মাথা দিয়ে মুড়িঘন্টর রেসিপি পায়েসের রেসিপি